ভারতের জলবায়ু ক্রমবর্ধমান ক্রান্তীয় মৌসুমি ঋতু হিসাবে বর্ণনা করা যেতে পারে নিরক্ষীয় জলবায়ু যা ক্রান্তীয় বর্ষা অরণ্য আর্দ্র জলবায়ু বা কেবল এএফ জলবায়ু হিসাবেও বলা যেতে পারে অর্থাৎ ভারতের জলবায়ুর সাধারণ প্রকৃতি হল মৌসুমি প্রকৃতির দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গার আবহাওয়া বা জলবায়ু পরিবর্তিত হয় অবশ্যই দেশের কোনো অঞ্চলে নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু কোনো অঞ্চলে বৃষ্টি অধিক হয় কোনো অঞ্চল শীত প্রধান হয় এইভাবেই দেশের বিভিন্ন অঞ্চলের জলবায়ু আলাদা আলাদা হয় আমাদের পশ্চিমবাংলার জলবায়ু প্রধানত নাতিশীতোষ্ণ প্রকৃতির হয়ে থাকে